আমরা বাঙালি তাই অন্যান্য ধর্ম আমাদের মুগ্ধ করে না কারণ আমরা বাঙালি হিন্দু ধর্মই আমাদের ধর্ম এই ধর্মের কাছ থেকে আমরা অনেক রকম ধর্মের কথা শিখেছি নদীয়া জেলা আমাদের চৈতন্যদেবের জন্মস্থান এইখানে সারা দিন সারা দিন ঠাকুরের কৃষ্ণের নাম গান হয় যাও বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসে কৃষ্ণের নাম গান শোনার জন্য প্রত্যেক সন্ধেবেলা কৃষ্ণের নাম হয় আরতি হয় যা সবাই মন প্রাণ ভরে শোনে যা মানুষের ভালো লাগে এবং প্রত্যেক পূর্ণিমাতে ভোগা ভোগ আরতি হয় ভগবানের নাম নাম হয় কীর্তন হয় রাস পূর্ণিমা ঝুলন পূর্ণিমা গুরু পূর্ণিমাতে বিরাট সারা নদীয়া জেলাব্যাপী নগরকীর্তন বার হয় পতু প্রচুর ভক্তের সমাগম হয় এবং অনেক মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসে কৃষ্ণের নাম গান শোনার জন্য হ্যাঁ নদীয়া জেলাতে বারো মাসে তেরো পার্বণ যা মানুষকে খুব আনন্দ দেয় মানুষ যেখানে যেমন পারে সব ভগবানের নামে দান করে এবং অনেকে সব আনন্দ লাভ করে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে তীর্থ করার জন্য আসে ভগবানকে দর্শন করার জন্য আসে চৈতন্যদেবের নাম গান শোনার জন্য আসে এখানে অন্নভোগ খাওয়ার জন্য আসে এবং বিভিন্ন রকমের নাম গান হয় কীর্তন হয় বিভিন্ন ধরনের কীর্তনরা কীর্তনীয়ারা আসে এখানে কীর্তন করতে এবং নদীয়া জেলা খুব সুন্দর খুব ভালো লাগে এবং আমি আমার ধর্ম নিয়ে খুব গর্বিত